আমার এলাকার লোকেরা সাধারণত বাংলা ভাষায় কথা বলে থাকে এবং যোগাযোগে উদ্দেশ্যে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষা সকলের কাছে অত্যন্ত আমরা জনপ্রিয় কেননা আমরা যেহেতু পশ্চিমবঙ্গ বসবাস করি এবং এখানে আমাদের জন্ম আমাদের বাংলা ভাষা সচরাচর বলতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয় আমাদের কোনো রকম অসুবিধা হয় না এই বাংলা ভাষাতে বাংলা ভাষা ছাড়া অন্যান্য ভাষা আমাদের বুঝতে এবং বলতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে থাকে যার ফলে যোগাযোগ করতে সমস্যার সৃষ্টি হয় কিন্তু বাংলা ভাষাতে যোগাযোগ সাধন করার জন্য কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না আমাদেরকে সেই জন্য বাংলা ভাষায় কথা বলা সকলে অনেক পছন্দ করে থাকেন আমাদের এখানের ব্যক্তিরা এবং সকল ব্যক্তিরাই প্রায় আমাদের এখান বাংলা ভাষাতেই কথা বলে থাকেন